যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু আমাদের এখানে চাষবাসটাই বেশি হয় এবং চাষবাসটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তো আমাদের চাষ করার সময় যাতে মানে ধান চাষ হওয়ার পরে যাতে ইঁদুরে বা পাখিতে ধানগুলোকে না নষ্ট করতে পারে তার জন্য ধানের ভেতরে কাকতাড়ুয়া দেওয়া হয় এবং কীট পতঙ্গ পোকামাকড় যাতে ধানগুলোকে না নষ্ট করে তার জন্য বিভিন্ন রকম সার দেওয়া হয় পোকামাকড় মারার জন্য এবং ধানের গোড়া মজবুত করা এবং ফসল ভালো হওয়ার জন্য ইউরিয়া পটাশিয়াম বিভিন্ন রকমের সার ইত্যাদি ইউজ করা হয় যাতে তারা ওগুলো ইউজ করে ভালো সুফল পায় এবং অনেক উন্নত হয় তাদের ফসল বৃদ্ধি হয় এগুলোই